নতুন রেসিপি সম্পর্কে জানতে এ আমি অনেক রকম অনুষ্ঠানই অনুসরণ করে থাকি যেমন টিভি শো টিভিতে যেমন রান্নাঘর ঘর অনুষ্ঠান হয় তো সেটা সারে পাঁচটা থেকে আরম্ভ হয় তো আমার আগ্রহ আছে সেটা অনুসরণ করার সেই জন্য আমি টিক ঠিক টাইম মতো টিভির সামনে বসে পড়ি কি রান্না হবে আজকে এবং সেই রান্নার রেসিপিটা আমি অনুসরণ করবো এই জন্য এবং ইউটিউব ভিডিও থেকেও ইউটিউবে তো আমি যেটা সার্চ করবো সেটা তো আমি পেয়েই যাই সাথে সাথে ইউটিউব ভিডিও তো আমি অনুসরণ করে থাকি কি একটা জিনিস কত রকমভাবে রান্না করা যায় বা কী কী স্বাদে রান্না করা যায় সেরকমভাবে আলাদা আলাদা স্বাদে রান্না করার জন্য আমি ইউটিউব ভিডিওতে অনুসরণ করে থাকি এবং আমি আমার আর মায়ের কাছে শিখি মায়ের কাছে দেখে শিখি ইয়ে মাকে বলি মা এটা আমায় শিখিয়ে দাও তো মা একদিন আমায় আয় শিখিয়ে দিয়েছি যখন রান্না করে আমাকে শিখিয়ে দেয় তো একদিন আমার মা যে মাংস রান্না করছিলো সেক্ষেত্রে আমাকে ইয়ে মাংস রান্না কীভাবে করছিলো সেটা আমাকে দেখিয়ে দিচ্ছিলো তো দেখলাম মা সব কিছু সবজি ই আলু কেটে ধুয়ে নিলো এবং তারপরে আদা রসুন পেঁয়াজ বিরাতি সব কিছু ধুয়ে ভালো করে কেটে নিলো মাংসটা আর ধুয়ে তাতে নুন হলুদ উদ লেবু তেল মাখিয়ে রেখে দিলো তারপরে আলুগুলো ভেজে নিলো তাপরে সব মশলা দিয়ে যেমন হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু জোগাড় করে নিলো তারপরে কড়াতে তেল দিয়ে পেঁয়াজ আদা রুসুন উন বিরাতি সব কিছুকে ভালো করে ভেজে মশলা করে এ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে মশলা করে কষিয়ে তো মাংস চ মাংসটা নেড়ে চেড়ে এ কষিয়ে তো দেখলাম সেরকমভাবে রান্না করলো তো সেটা দেখেও আমি অনুসরণ হলাম অনুসরণ করলাম মায়ের রান্না দেখে আমি এক দিন করেছিলাম তো সবাই খেয়ে বলছে ভালোই হয়েছে তো এইক্ষেত্রে আমি এরকম রান্না অনুসরণ করার চেষ্টা করি